পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবগুলি যেগুলো আছে পশ্চিমবঙ্গে যেসব অনুষ্ঠান আমাদের এখানে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো সা অনুষ্ঠান যেগুলো হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আছে আর যেসব অনুষ্ঠান হয় আমাদের এখানে রক্তদান শিবির হয় আবার বিভিন্ন রকমের স্কুল বা কোনো কোনো জায়গায় ক্রিয়া অনুষ্ঠানও হয় যেসব অংক দৌড় প্রতিযোগিতা অংক দৌড় আ অংক অংক দৌড় অঙ্কন প্রতিযোগিতা আঁকা পরি প্রতিযোগিতা বিস্কুট দৌড় এগুলো আমাদের এখানে পুজোর সময় মাঝে মাঝে হয় এগুলো আমরা দেখতেও যাই খুবই ভালো লাগে আর যে সব সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেসব আছে আমাদের এখানে সরস্বতী পুজো দুর্গাপুজো সরস্বতী পুজোতে আমরা যেমন শাড়ি টাড়ি সব সকলে বাচ্চা বড় সবাই থেকে আমরা সরস্বতী পুজোতে শাড়ি পরে অঞ্জলি টঞ্জলি দিতে যাই স্কুলে বা আশেপাশে যেখানে হয় সেখানে আমরা দি অঞ্জলি দিতে যাই এই সব আর কি আর যখন পুজো টুজো হয় আমরা সবার বাড়িতে যাই গিয়ে প্রসাদ খাই আমাদের খুবই ভালো লাগে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আর আর যেসব ক্রিয়া অনুষ্ঠান যেসব বলতে ধর্মীয় অনুষ্ঠান বলতে ওই হিন্দুদের ওসব হয় মুসলিমদের হয় ধর্মীয় অনুষ্ঠান মুসলিমদের ঈদ হয় বকরি ঈদ হয় আবার রোজার ঈদ হয় এগুলো হয় আমরা বিভিন্ন রকমের যেসব বন্ধুরা আছে তাদের বাড়িতে যাই আমরা গিয়ে শিমুই খাই এগুলো আর কি ধর্মীয় অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোই আমার আর মতে এটুকুই বলা